রেডিওতে আমি নাইন্টি পয়েন্ট ফাইভ এফএম একটা দেখি এই স্টেশনটি আমার খুব ভালো লাগে কারণ এখানে যের গানগুলো শোনায় সে গানগুলো আমাকে খুব মুগ্ধ করে তোলে কারণ আমি সারা দিন কাজের মধ্যে থাকি সেই জন্য আমার সেরকমভাবে ফোন ঘাঁটার বা টিভিতে দেখার টিভিতে টিভি অন করে মুভি দেখার আর বা টিভিতে গান শোনার কোনো সময় থাকে না বা ফোন চালিয়ে ইউটিউব থেকে গান শোনার বা ফেসবুক দেখার ইনস্টাগ্রাম রিল দেখার কোনো টাইম থাকে না সেই জন্য আমি এফএম চালিয়ে গান শুনি এফএমে আমি নাইন্টি থ্রি প ফাইভ এই এফ এ এই স্টেশনটি আমার খুব ভালো লাগে কারণ এই স্টেশনে খুব ভালো ভালো গানগুলো দেয় এই গানগুলো আমাকে মুগ্ধ করে তোলে আমি সারাক্ষণ এফএমটা চালিয়েই রাখি কারণ এফএমটার গানগুলো আমাকে এত ভালো লাগে আমি সারা দিন কাজের ফাঁকে এফএমটা চালিয়ে গান শুনতে খুব ভালোবাসি কারণ ফোনে যেহেতু আমার টাইম আমি দিতে পারি না সেই ক্ষেত্রে আমি এফএমটা চালিয়ে আমার এফএমের গানগুলোই আমি শুনি এফএমের গান শুনে এ সেখানে আমার সময় কেটে যায় বা কাজ করতে করতে কাজের ফাঁক কাজের ফাঁকে আমার সেই গানটার দিকে মন চলে যায় বা আমার সে যেই কাজটা করি আমি সেই কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আয় সে গানটা শুনতে শুনতে কাজ করতে আমার খুব মনটাও ভালো লাগে আর কাজের সঙ্গে গানটা আমার স্ তখন সব মিলিয়ে আমার খুব ভালো লাগে এ এবং এই এইটি আমার এই প্রোগ্রামটি আমার খুব ভালো লাগে টেশরের এফএমের এই স্টেশনের প্রোগ্রামটি আমার খুব ভালো লাগে